একজন বাইকার হিসাবে আমার সবচেয়ে বড়ো সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো কলকাতা পুলিশে আমার বাইকে সমস্ত পেপার ও কে থাকায়ও কলকাতা পুলিশ আমার কাছ থেকে টাকা চায় এবং আমি না দেওয়াতে আমাকে প্রচুর হ্যারাস করে তাই জন্যে আমি আমার রাইডিং লাইসেন্স সবচেয়ে বড়ো সম্মুখীন ওইখানেই হয়েছিলো ওরা প্রচণ্ড পরিমাণে হ্যারাস করেছিলো আমাকে এবং যতক্ষণ না বড়ো অফিসার আসে ততক্ষণ আমাকে দাঁড় করে রেখে দিয়েছিলো প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সতর্কতা অবলম্বনে আমি খুবই সতর্কতা অবলম্বন করি খারাপ ট্রাফিক খারাপ আবহাওয়া এলোমেলো রাস্তা সরু রাস্তা হলেও আমি দেখে শুনে অনেক সাবধানে এগিয়ে যাই কিন্তু ল্যান্ডস্লাইড ও বন্য প্রাণী এই ইত্যাদির ক্ষেত্রে ওই দিক থেকে আমি খুবই সতর্কতা অবলম্বন করি এবং ওই রাস্তা যাতে এড়িয়ে যাওয়া যায় সব সময় সেই চিন্তাই করি